হ্যাঁ দাদা বলুন হ্যাঁ সালেজা মোবাইল থেকে বলছি বলুন

হ্যাঁ পাওয়া যাবে আপনি কী কোম্পানি নেবেন ভালো ফিচারের মধ্যে যদি আপনি স্যামসংয়ের সেট নেন স্যামসংয়ের সেট নিলে আপনার স্যামসং টু ফাইভ জি এখন নতুন মডেল মানে লিয়ে লঞ্চ করেছে ফাইভ জিতে ফাইভ জি সিমও ভরতে পারবেন তবে ডিসপ্লে ডিসপ্লে লাইটটা সেরা হবে আপনার ব্যাটারি হবে পাঁচের ব্যাটারি ঠিক আছে আর আপনার মানে সাউন্ড কোয়ালিটিটা ভালো হবে মানে দুটো স্পিকার নীচে একটা উপরে একটা ওই ফোনটার দাম হল আপনার উনতিরিশ হাজার নশো নিরানব্বই টাকা ঠিক আছে এবারে কম রেট কম রেঞ্জের মধ্যে ফোন নিলে আপনি ফাইভ জি পাবেন না আপনি ফোর জি বললে আমি আরও দেখাবো মানে বলবো আপনি বলুন তা ফোর জি আপনার ওপোর এ সেভেনটি ওয়ান আছে ঠিক আছে আর ইয়ে আপনার র্যাম হচ্ছে আপনার চার চৌষট্টি র্যাম আর ঐ ক্যামেরা ষোলো উনিশ ষোলো নয় সামনে নয় পিছনে ষোলো ঠিক আছে আর হ্যাঁ স্পিকার আপনাকে দেখতে হবে না স্পিকার আর ক্যামেরা আপনাকে দেখতে হবে না ওপোর সেটে স্পিকার আর ক্যামেরা দারুন হয় ওইটা দাম হচ্ছে আপনার তেরো হাজার চারশো নিরানব্বই টাকা দাম আপনাকে যেটা দামটা বললাম কিন্তু এটা ফোর জি সেট ফাইভ জি নয় হ্যাঁ ফাইভ জি সেট ফাইভ জি সেট কুড়ি হাজার টাকার মধ্যে নিতে গেলে আপনার ইয়ে নিতে হবে ভিভোর নিতে হবে ভিভোর হ্যাঁ ভিভো ভি টোয়েন্টি আছে যেটা যেটা নতুন লঞ্চ ফাইভ জি

ভিভোর প্রাইস আপনার কত পড়বে আপনি ওই ও কুড়ি হাজার টাকা বাইশ হাজার টাকার মধ্যে আপনি আসুন তো ওর ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট করে দেবো আপনার জন্যে আমার দোকান হচ্ছে আপনার ওই সকাল ইয়ে থেকে ওই সকাল দশটা থেকে চালু হয় রাত্রি সাড়ে নটা পর্যন্ত চালু থাকে তারপর সাড়ে নটার পর বন্ধ হয়ে যায় আবার সকাল দশটা হ্যাঁ কালকে আসুন সব হয় সব হয় আপনি আসুন কোনো চাপ নেই আপনি ইএমআইয়ে কিনবেন না ক্যাশে কিনবেন আপনার ব্যাপার সব হয় এখানে ফোনের দামও কম হয় আপনি আসুন সব কমিয়ে দেওয়া হবে হ্যাঁ আসুন হ্যাঁ আসুন